বাগান শুরু করতে আমাকে অনুপ্রাণিত করেছিল গাছ যে গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে বেঁচে আছি আমার বাগান খুব ভালো লাগে আমি বাগান করতেও চাই বাগান করার মধ্যে একটা আলাদাই সুখ ছোট থেকে যেমন একটা বাচ্চাকে লালন পালন করে বড় করা হয় সেইভাবে একটা বাগানকেও গড়ে তুলতে হয় যার ফলে বাগান আস্তে আস্তে গড়ে উঠে ছোট দেখতে গাছ লাগিয়ে দিলেই তো আর বাগান হয়ে যায় না তাই বাগানকে জল দিয়ে গাছে নানা রকম উপাদান দিয়ে সমস্ত কিছু ওষুধপাতি সমস্ত কিছু নানারকম কিছু দিয়ে বাগান তৈরি করতে হয় এবং সেটাকে আস্তে আস্তে একটা শিশুর মতো ছোট শিশুর মতো সেটাকে গড়ে তুলতে হয় এবং সেটাকে গড়ে তোলার পরে তারপরে সেটাকে একটা বাগানমুখী বলে মনে হয় মনে হয় সেটা একটা বাগান এবং বাগান করার জন্য আমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে গাছ গাছ ছাড়া বাগান তো আর হবে না অবশ্যই গাছ দরকার যে কোনো গাছ আমরা যে কোনো কিছুর বাগান করতে পারি ফুল বাগান করলে ফুলের বাগান করতেও পারি বা বড় গাছের বাগান করলে আম বাগান ফল নানা রকম ফলের বাগান করতে পারি আমাকে অনুপ্রাণিত করেছে গাছ গাছ ছাড়া আমরা বাঁচব না যে দৈনন্দিন জীবনে যে হারে গাছ কাটা হচ্ছে তাতে পৃথিবী আমাদের উষ্ণ হয়ে যাচ্ছে এবং গাছের সংখ্যা কমে যাচ্ছে যার ফলে আমাদের প্রচুর অনেক অসুবিধা হচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে যার ফলে অনেক অসুবিধা হচ্ছে আমাকে গাছ বাগান করার জন্য অনুপ্রাণিত করেছে এবং আমি একটি বাগান করার সিদ্ধান্ত নিয়েছি এবং বাগান করব